পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে এটা মূলত তিনি গ্রামের গ্রাম প্রধান চেয়ারম্যান বি ডি ও এবং আরও অন্যান্য তার সরকারি দফতরের কর্মকর্তাদেরকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যতদূর জানি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এবং চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক করেন এবং যে কোনো বিষয় নিয়ে গ্রামের সিদ্ধান্ত নেন তিনি মূলত পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যথেষ্ট ভূমিকা পালন করেন যেমন স্কুলের দিক দিয়ে যদি বলা যায় তিনি হেডমাস্টার এবং টিচার ইন চার্জের মাধ্যমে স্কুলের কর্মকর্তাদের খোঁজখবর নেন এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে খোঁজখবর নেন তিনি স্টুডেন্টদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছেন এবং ব্যাগ দেওয়া জুতো দেওয়া যাতে ফ্রি অফ কস্ট স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে এবং গরিবদের চিকিৎসার জন্য তিনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন তিনি মূলত তার আয়ত্তে থাকা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ জেলার খোঁজ রাজ্যের খোঁজখবর নিয়ে থাকেন এবং তাদের মাধ্যমে এখানকার উন্নতি করে থাকেন